হ্যাঁ একজন মেয়ে যদি রাস্তায় যায় গাড়িটা স্পিডে নিয়ে গেলে তাকে সেখানে আমাদের গাড়িটাকে স্লো করাটা দরকার কারণ গাড়িটা যেহেতু স্পিডে আছে তার তখন সেটা কর্তব্য যে গাড়িটাকে স্লো করে দেওয়ার ঠিক আছে অত স্পিডে গাড়ি নিয়ে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট আরে হতে পারে ওই জন্য এত কিছু বলা আর কি অন্য কোনো কিছু কারণ আমাদের এখানে নেই